বাচ্চারা আজকাল বিভিন্ন ধরনের নতুন ফোনের মধ্যে থাকা বিভিন্ন রকম ডিজিটাল গেম খেলে থাকে ঠিক আছে এছাড়াও বিভিন্ন রকমের যে খেলাধুলা রয়েছে ফুটবল খেলা ব্যাটবল খেলা খোখো খেলা ইত্যাদির মাধ্যমে আজকাল বাচ্চারা বিভিন্ন ধরনের খেলা খেলে থাকে গেম খেলে থাকে এবং তার মধ্যে হচ্ছে ফুটবল খেলা বা ক্রিকেট খেলাটাও বাচ্চাদের মধ্যে খুবই জনপ্রিয় এবং এই খেলাগুলি তারা খুবই খেলতে পছন্দ করে এছাড়াও বিভিন্ন ধরনের খেলা রয়েছে যেমন লুকোচুরি ইত্যাদির মাধ্যমে বাচ্চারা আজ কাল খেলে থাকে